গায়কদের সাধারণ কিছু ভুল হল তাল লয় ছন্দ আর স্বরক্ষেপন এই সবগুলো ঠিকঠাক করলে পরে আমার মনে হয় কিছু ভুল এড়ানো যায় আর তার সঙ্গে হচ্ছে চর্চা অনুশীলন আর সবচেয়ে বড় কথা হচ্ছে গান নিয়ে গান আগে কান তৈরি করতে হয় তারপরে গান শিখতে হয় বা গানের অনুশীলন করতে হয় গান এমন একটা জিনিস গানের সঙ্গে সবার আগে কান তৈরি না করলে জীবনে গান করা শেখা যায় না আর এখানে সবার কি হয় কিছু না জেনেই এই তাল লয় ছন্দ ছাড়াই গান শুরু করে দেয়